আমি যে রেসিপিটা অনুসরণ করি রেসিপিটা সেই রেসিপিটা হল মাংস মাংসের ঝোল আমি প্রথম বাজারে গেলাম বাজারে গিয়ে মাংস কিনে আনলাম মাংস কিনে এনে ঘরে এসে বাড়িতে একটা পাত্রে রাখলাম পাত্রে রেখে নুন আর এ সবরকম দিলাম দিয়ার পর আমি গ্যাসের ওভেন জ্বাললাম এবং গ্যাস জ্বাললাম গ্যাসটা জুড়ে ওভেন জ্বলে সেখানে কড়ায় বসিয়ে কড়াটায় তেল দিয়ে তারপরে সেখানে আদা রসুন পিঁয়াজ আর এ দিয়ে কিছু করে একটু মানে বান্নাটা করে নিলাম তারপরে মাংসটা তুললাম মাংসটা তোলার পর সেটাকে ভালো করে রেঁধে সেটা এবারে একটু টক দই দিলাম টক দই দিয়ে ঝোলটা ভালোই হয়েছে তারপর একটু যখন আমি টেস্ট করলাম তখন দেখলাম একটু মানে ঝোলটা কেটে কেটে গেছে তাই আমি সেটাকে আবার কি করে ঠিক করবো নষ্ট না করে তাই জন্য সেই মাংসটা যাতে আবার খাবার উপযুক্ত করতে পারি আমি সেই মাংসগুলোকে নষ্ট না করে সেইজন্য আমি যে পদ্ধতি ব্যবহার করলাম সেটা হল আমি টক দইটা এবং ঝোলটা কিছু দিয়ে গেলে দিলাম গেলে বার করে দিলাম সেই মাংসটা রয়ে গেল সেই মাংসটা আবার আমি প্রথম থেকে ভালো করে কষে ভালো করে কষে বান্নাটান্না দিয়ে সবরকম মালমশলা দিয়ে আমি আবার নতুন করে তৈরি করলাম নতুন করে তৈরি করে আবার খাবার উপযুক্ত করে তুললাম